হ্যালো স্যার বলছিলাম যে আমাদের বাচ্চাটা বাড়িতে তো পড়তেই বসছে না যেহেতু কালী পুজোর পর ওদের প্রথম টেস্ট ঠিক আছে তো আপনার কাছে কেমন পড়াশোনা করছে

মানে পড়াশুনো করে বাড়িতে তো এতটুকুও পড়তে বসে না কী বলব আপনাকে মানে বলে বলে আলা হয়ে যাই তবু পড়তে বসে না আপনি কি আপনি কি টিউশনিতে একটু জোর দিচ্ছেন না হ্যাঁ বাড়িতেও প্রচণ্ড বদমাশ করে কালী পুজোর পরেই বাড়িতে তো এতটুকুও পড়তেই বসে না কী দেখাব আপনি একটু ভালো করে দেখিয়ে দেবেন ঠিক আছে মানে একটু শাসনে রাখুন হ্যাঁ আর একটু চাপ টাপ দিন কারণ যেহেতু কালী পুজোর পরেই পরীক্ষা হ্যাঁ একটু দরকার হলে মারধর মারধর করুন তবু আমি আপনাকে রাইট দিচ্ছি

না বাড়িতে তো পড়তেই বসে না কী বলব আমি তো ওকে বলে বলে আলা হয়ে যাই তবুও পড়তেই বসে না আমি তবু দুবার জোর করে বসিয়েছিলাম তো দেখছি কিছু তো করতেই পারেনি যেগুলো জিজ্ঞাসা করছি সেগুলো তো এতটুকুও বলতে পারছে না হ্যাঁ কোনো উন্নতি হচ্ছে না হ্যাঁ আর একটু চাপ দিন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এখন বাচ্চাকে এখন একটু বেশি ছটফট করবে তো একটু কন্ট্রোলে রাখবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি তো ওকে মানে নিয়ে বসি প্রতিদিন সন্ধ্যেবেলা হ্যাঁ যেমন একটু পড়াশোনাটা একটু যেমন বেটার হয় মানে একটু ভালো হয় যেহেতু এখন পরীক্ষা এসেছে কী যে করবে পরীক্ষায় ঠিক আছে স্যার রাখছি তাহলে